বাড়িতে গাছপালা আমার বেশ কিছু গাছপালা আছে টবেও আছে মাটিতেও আছে যখন আমরা কিছু দিনের জন্য বাইরে বেড়াতে যাই বা ছেলেমেয়ের কাছে বা কোথাও যাই তখন সেগুলো কিন্তু যাতে নষ্ট না হয়ে যায় তাদের যেন যত্ন থাকে তারাও তো মানুষের মতো তাদের প্রাণ আছে তাদের প্রতি আমার একটা যত্নশীল হওয়া দরকার সেই জন্য তাদের যাতে সুরক্ষা থাকে সেই জন্য কিন্তু আমি কিছু ব্যবস্থা নিই যেমন ছোট ছোট টবগুলোকে বড় বড় গামলার মধ্যে ডুবিয়ে জল দিয়ে চলে যাই কিছু দিনের জন্য এবং আমার যে বাড়ির পরিচর্যা করেন তাকে চাবি দিয়ে যাই সে প্রতিদিন এসে আমার গাছপালাকে জল দিয়ে যায় দেখাশোনা করে মাছের খাবার দিয়ে যায় এবং এইভাবে আমার গাছপালাগুলো কিন্তু সুন্দর থাকে সে কিন্তু সে নিজের মতন করেই যত্ন নেয় গাছপালার প্রতি